আমি মূলত গ্রামে বাস করি এবং সেখানে বেশ কিছু ঐতিহ্যবাহী খেলা রয়েছে যার মধ্যে প্রথমেই যেই খেলাটির নাম নিতে হয় সেটি হলো লাঠি খেলা লাঠি খেলা হলো একটি জনপ্রিয় খেলা যা আমাদের এখানে দুর্গা পুজোর সময় দল করে খেলা হয় এবং প্রতি দলে দশ থেকে বারোজন খেলোয়াড় থাকে এই খেলায় খেলোয়াড়রা একে অপরের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে অন্য খেলোয়াড়দের আঘাত করার চেষ্টা করে খেলাটি খোলা মাঠে খেলা হয় দ্বিতীয় যে খেলাটির নাম নিতে হবে সেটি হচ্ছে লুডো লুডো হলো একটি বোর্ড গেম যার মধ্যে দুজন বা চারজন খেলতে পারে এটি গ্রামীণ ও শহুরে ছোটো বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেলতে পারে এক জায়গায় জড়ো হয়ে বোর্ডের মাধ্যমে খেলাটি খেলা হয় এরকম মধ্যে একটি ছক্কা থাকে যেটি দিয়ে এটি খেলতে হয় দ্বিতীয় যে খেলাটি আসে সেটি হচ্ছে হাঁড়ি ভাঙ্গা হাঁড়ি ভাঙ্গা হলো একটি খেলা যা যে কোনো অনুষ্ঠানেই আমাদের এখানে খেলা হয় এটি একদম একটি মজার খেলা যেটা ছোটো থেকে বয়স্ক লোকে সবাই এই খেলার আনন্দ উপভোগ করে এবং এটি খেলার জন্য একটি হাঁড়ি এবং একটি লাঠির প্রয়োজন হয় চোখ বাঁধা অবস্থায় একটি লাঠি দিয়ে ওই হাঁড়িটিকে গিয়ে আঘাত করতে পারলেই জিতে যাওয়া যায় চতুর্থ নম্বরে যেটির নাম নিতে হবে আমাকে সেটি হচ্ছে ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ডে খেলা হয় ক্যারাম এবং একটি স্ট্রাইকার থাকে যার মাধ্যমে ক্যারামের গুটিগুলোকে আঘাত করতে হয় এটি সাধারণত ক্লাবে খেলা হয়